হ্যাঁ আমার প্রিয় লেখক হলেন বুদ্ধদেব গুহ তার কয়েকটি উপন্যাস হল মাধুকরী চাপরাস কোজাগরী একটু উষ্ণতার জন্য সবিনয় নিবেদন ইত্যাদি ইত্যাদি তার আর প্রেম ও প্রকৃতি খুবই পছন্দ করি এবং লেখক একজন সুগায়ক সেটি আমার খুবই পছন্দ